এই ব্যাপারটি সাধারণত রুচির ওপর নির্ভর করে তবে নৃত্য শব্দের অর্থ সাধারণভাবে শারীরিক নড়াচড়া প্রকাশ ভঙ্গিকে বোঝায় এই প্রকাশভঙ্গি সামাজিক ধর্মীয় কিংবা মনোরঞ্জনের ক্ষেত্রে দেখা যায় তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নাচের সময় লোকেরা ধুতি পাঞ্জাবি ইত্যাদি পড়ে থাকে এবং মহিলাদের ক্ষেত্রে তারা শাড়ি সালোয়ার কামিজ হাফ শাড়ি কাঁসাভু শাড়ি পরে থাকে তাছাড়াও পাত্তু পালাভাই যা সাধারণত মেয়েরা পরিধান করে যা একটি লম্বা স্কার্ট ও ব্লাউজ নর্তকীদের কয়েকটি জামা কাপড়ের নামগুলি হলো কৌপিন লাঙ্গোটা আচকান লুঙ্গি শাড়ি ইত্যাদি তবে ভারতের প্রতিটি অঞ্চলের মানুষের বিভিন্ন জাতি ভূগোল জলবায়ু এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে ভারতীয়দের যে নর্তকী ছিল তাদেরও পোশাকের ধরন পরিবর্তিত হয়েছে নর্তকীদের পরিধান করা গয়নাগুলির মধ্যে অন্যতম হলো রত্নলঙ্কার স্বর্ণলঙ্কার ধাতু জাতীয় অলঙ্কার কৃত্রিম ও প্রাকৃতিক পুষ্পপল্লবের গ্রন্থিত অলঙ্কার তাছাড়াও কর্ণিকা কর্ণদর্পণ কর্ণমালা কর্ণপাশা ঝুমকা দুল শিরোমণি চন্দ্রহাড় একাবলি মোড় তাজমকুট মৌলি চুরি বাহুবদ্ধ বিছা ঘুংড়ু ইত্যাদি অলঙ্কার তারা পরিধান করে থাকে